হ্যালো হ্যাঁ দাদা প্রিয়ম রেস্টুরেন্ট থেকে বলছেন হুম হুম হুম আমি সনু বলছি কিছুক্ষণ আগে একটা অর্ডার করলাম হুম হুম ওই অর্ডার নেই বলছি কোথা তো বলছি আমি যে খাওয়ার অর্ডার করেছিলাম তা এসে গেছে কিন্তু কিছু কিছু জিনিস আমায় ভুলে গেছি বলতে তখন আবার অডার করবো আমি কিছু অ্যাড করবো তো কী কী লাগবে আমার লাগবে তান্দুরি রুটি দিয়ে দেবেন আটটা বিরিয়ানি দুই প্লেট ফুল হুম হুম চিকেন চিকেন কিছু টিসু পেপারগুলো দিয়ে দেবেন আর কিছু হাজমোলা মৌরিগুলো দিয়ে দিবেন অ্যাড করে দিবেন ওতে

জলের বোতল চল্লিশটা আচ্ছা চল্লিশটা না করে ষাটটা করে নি দিবেন জলের বাতলটা হুম ষাটটা জলের বতন হুম এগুলো অর্ডার করে দিবেন আচ্ছা আচ্ছা কত দেরি লাগবে

ঠিক আছে বাড়ির অ্যাড্রেস আমার এখানেই আছে মণিক চকে হুম হুম হু যেখানে দিয়েছিলেন এর আগের পার্সেলটা হুম হুম টাকা বিলতে অনলাইন পেমেন্ট করে দিবো হুম হুম আচ্ছ আচ্ছ আচ্ছা তারপরে দেখা আরও কি ছিলো মোমো করে দিবেন মোমো আট প্লেট মোমো আট প্লেট মোমো এটা করে দিবেন চিকেন মোমো আট প্লেট চিকেন ওর মধ্যে স্যুপটা দিয়ে দিবেন একটু বেশি করে স্যুপ দিবেন হ্যাঁ এইগুলোই দিবেন তারপরে একটা বাইশটা রোল দিয়ে দিবেন রোল হু বাইশটা রোল হ্যাঁ এগুলো পেমেন্ট এগুলো পেড করেন ঠিক আছে ঠিক আছে কতো পেমেন্ট হচ্ছে আমি অনলাইন পেমেন্ট করে দিবো ঠিক আছে দা ঠিক ঠিক রাখছি